হ্যাঁ হ্যালো আমি নেতাজি স্কুল থেকে আমি নেতাজি স্কুল থেকে টিচার বলছি বুঝলেন আপনি কি সুমনের মা আচ্ছা আমাদের স্কুলে পাঁচ তারিখে জুলাই মাসের মিটিং আছে বুঝলেন বুধবার আর সকাল এগারোটার সময় অবশ্যই কিন্তু আসবেন সেখানে অনেক কিছু আলোচনার বিষয় আছে বুঝলেন সেখানে সেখানে ধরুন বাচ্চারা অনেক সময় স্কুলে আসছে না ঠিকমতন হোমওয়ার্ক করছে না এবার আপনাদেরকে সেটা জানানো দরকার নাহলে আপনারাও বুঝতে পারবেন না পরীক্ষায় কী কী বিষয় আলোচনা হবে কতটা সিলেবাস থাকবে বাড়ির গার্জেনদেরকে বলে দিলে আপনাদের পড়ানোও সুবিধা হবে আর আপনারা সেটা বুঝতেও পারবেন ঠিকমতো বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারবেন তো হুম আচ্ছা আমি বলছি এ মাসে একুশ তারিখে তো পরীক্ষা সিলেবাসটা আমরা সব মিটিংয়ে লিখে দেব আপনারাও খাতায় লিখে নেবেন আর ঠিক মতন বাড়িতে একটু চাপ দিন আর প্রচুর আপনার ছেলে এমনিতেও কামাই করে হ্যাঁ এত কামাই করলে ধরুন ও তো পিছিয়ে যাবে না একটু ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু বাড়িতেই লক্ষ্য করবেন কিন্তু মিটিংয়ে অবশ্যই আসবেন বুঝলেন অনেক কিছু আলোচনা আছে আমরা প্রত্যেক গার্জেনকেই কল করেছি আপনাকেও করলাম হুম এমনি আপনার বাচ্চা ভালো পড়াশোনা করে খারাপ নয় কিন্তু প্রচুর কামাই হয়ে যাচ্ছে বুঝলেন তো হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি কিন্তু কি বলুন তো ঠিক মতন এত কামাই করলে না আমি বাড়িতে স্কুলে যে কাজগুলো হচ্ছে ও তো ফলো করতে পারবে না না এবারে ও যদি ফলো করতে না পারে তো পরীক্ষার রেজাল্টও খারাপ হবে একটু চেষ্টা করবেন পাঠানোর জন্য হ্যাঁ ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই মিটিংয়ে কিন্তু আসবেন অনেক আলোচনার বিষয় আছে আমি প্রত্যেক গার্জেনকেই কল করেছি আপনি এলে আপনার ক্লিয়ার হয়ে যাবে বুঝলেন তো আর বাচ্চা আপনার এমনি ভালো কেন বলুন রেগুলার এলে আরো ভালো হয় হ্যাঁ আর হোমওয়ার্ক একটু একটু বাড়িতে লক্ষ্য করবেন যাতে ও ঠিকমতো স্কুলের কাজটা করে আসে বুঝলেন তো হ্যাঁ আপনাকে একটা জিনিস বলা হয়নি আপনাদের সামনে একটা না অনুষ্ঠান হবে বুঝলেন তো যদি আপনার বাচ্চার কোনো কিছুতে নাম দিতে ইচ্ছুক হয় তাহলে অনেক কিছু প্রতিযোগিতা আছে হুম বাচ্চাদের নিয়ে তো হ্যাঁ বলুন এই যে স্কুলটার প্রতিষ্ঠাতা এই যে স্কুলটার প্রতিষ্ঠাতা দিবস না হ্যাঁ তো সেই উপলক্ষ্যে একটা অনুষ্ঠান করা হচ্ছে আপনার ছেলেও যদি চায় আপনি অবশ্যই নাম দিতে পারেন হ্যাঁ অনেক কিছুই বাচ্চাদের অনুষ্ঠান থাকছে যেমন চকলেট দৌড় হ্যাঁ এক একশো মিটার দৌড় প্রতিযোগিতা থাকছে হ্যাঁ মার্বেল চামচ হ্যাঁ আপনি যদি চান আপনি অবশ্যই বাচ্চাকে নাম দিতে পারেন আপনি সঙ্গে আসতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা বলুন না নিয়ে এলে কোনো অসুবিধা নেই কিন্তু গার্জেনকে অবশ্যই আসতে হবে না ঠিক আছে এগারোটার সময় সকাল এগারোটা বুধবার পাঁচ তারিখ ঠিক আছে অনুষ্ঠানটা ওই পরীক্ষার পরেই হচ্ছে বুঝলেন ম্যাডাম হ্যাঁ একুশ তারিখে পরীক্ষাটা হয়ে যাচ্ছে জুলাই মাসে হবে হ্যাঁ জুলাই মাসের সাত তারিখে ঠিক আছে ম্যাডাম হ্যাঁ রাখলাম হুম ভালো থাকবেন